আমার সাথে ঘটে যাওয়া অপ্রত্যাশিত জিনিসটি ছিল আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে যাওয়ার সময় আমাদের ব্যাগটি বাসের মধ্যেই রেখেছিলাম এবং বাসের মধ্যে যেহেতু রেখেছিলাম এবং তাতে রান্নার জিনিসপত্র সব এক কাছেই ছিল আমরা বাসের মধ্যেই বসে ছিলাম হঠাৎ রান্নার লোকেরা দেখি ব্যাগটাকে নামিয়ে দিয়েছে তখন খুব বৃষ্টি হচ্ছিলো এবং ব্যাগটা না বলে নামিয়ে দেবে ভাবতেও পারিনি ব্যাগটা নামিয়ে দেওয়ার পর সেটা দেখছি যে একটা পচা জল ছিল ব্যাগের মধ্যে যে সমস্ত জামাকাপড় ছিল সব ভিজে গেছে তো এই ব্যাপারটা আমি কখনও প্রত্যাশা করিনি এই অপ্রত্যাশিত জিনিসটির জন্য আমি খুব মনে দুঃখ পেয়েছিলাম বেড়াতে গিয়ে এবং আমি তাদেরকে বলেছিলাম যে কাজটা কি ঠিক করলে আমি আর কখনও তোমাদের সাথে আসবো না এবং আমি বেড়াতে গিয়ে নানান জায়গায় ছবি তুলেছি এবং ছবিগুলো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে কিংবা ফেসবুকের স্ট্যাটাসে বা ফেসবুকে মাঝে মাঝে পোস্ট করে থাকি